বলছি আলু কতো করে পঁয়তিরিশ কী আলু এটা না পাশের দোকানেই তো আমি দাম করে এলাম বত্রিশ টাকা করে বললো ঠিকই আচে সব দোকানই দেখে দাম করে করে আসছি না ঠিক আছে পিঁয়াজ

আর আপনার যে অন্যান্য এই বিনস গাজর আপনার দোকানে সব জিনিসেরই দাম দেখতে পাচ্ছি একটু বেশি বাজার তো ঘুরে এসছি বলেই বাজার তো ঘুরে এসেই বলছি না আপনাকে বাজার না ঘুরে এসে কী আপনাকে বলছি যে আপনার কাছে সব জিনিসেরই দাম বেশি যা হোক অতো তর্ক বিতর্কের মদ্যে আমি যেতে চাই না কম কি হবে জিনিসের সব কিছুই আমি অল্প অল্প নোবো অল্প অল্পই নেবো সব কিছু বেশি বেশি অল্প লোক ফ্যামেলিতে বেশি নিয়ে সব্জিগুলো তো পচাতে পারবো না সব রকমই নেবো অল্প অল্প নেবো হয়তো সব রকম নিয়ে দেখলেন হয়তো দশ কেজি হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আমি ঠিক আছে আমি একটু ঘুরে আসি যদি না পাই তখন আপনার কাছে আসবো